আপনি ইলেকট্রিশিয়ান বলছেন হ্যাঁ বলছি আমার ঘরে ফ্রিজ চলছেনা এসি চলছেনা আর টিভি চলছেনা গত দিন গত গত তারিখ রাতে বিদ্যুৎ পড়ে আমার টিভিটা খারাপ হয়ে গেছে আর ফ্রিজটা গত পরশুদিন থেকে আমার চলছেনা আপনার কি সময় হবে আজকে আসার হ্যাঁ আমি আটটার সময় বলছি আচ্ছা আমি শুধু তিনটে জিনিস ঠিক করাবো এমনি নয় আমার ঘরে আমি ইনভাটার কানেকশনও নেব সেটাও আপনি যদি একটু দেখে যান ওই তিনটে জিনিসের সঙ্গে হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সে আমি বুঝতে পেরেছি আপনি আসুন দেখুন কী কী প্রবলেম হয়েছে বলুন আমাকে এসটিমেট দিন হ্যাঁ আমি আটটার পর ফ্রি আছি টিভি টিভিতে টিভিতে প্রবলেম হয়েছে যখন বিদ্যুৎ পড়েছিল তখন টিভির সঙ্গে ফ্রিজও গেছে ফ্রিজ আর টিভি দুটোই খারাপ হয়েছে আর হ্যাঁ আর আর ফ্যান আর টিভি তো বিদ্যুৎে খারাপ হয়েছে ফ্রিজটা এমনিই চলছেনা পরশুদিন থেকে

ঠিক ঠিক আমার অ্যাড্রেস হচ্ছে ওয়ান টু সুভাষপল্লি আর স্কুলের পাশে হ্যাঁ স্কুলের পাশে চলে আসবেন আমাকে ফোন করবেন ঠিক আছে আর যদি মনে হয় যে আজকে হচ্ছে না তাহলে আমাকে একটু এসটিমেটটা বলে দেবেন আগের থেকে ঠিক ঠিক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনি হ্যাঁ আপনি আসুন আটটায় ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হুম